পাঁচ ছয় দু হাজার চব্বিশ এক এক দু হাজার সাত নয় দু হাজার বারো এগারো পাঁচ দু হাজার ছয় দশ নয় দু হাজার তিন